এত্ত আমি পড়াশুনার যা অবস্থা বাংলা মিডিয়াম এখন তো বেশির ভাগ সব গার্জিয়ানরাই ইংলিশ মিডিয়ামেই ভর্তি করাচ্ছে কারণ মানে ছেলে মেয়েরা আর বাংলা স্কুলে এখন খুবই কম স্টুডেন্ট কী আগে এখন আমরা তো আগে ইংলিশ মিডিয়ামে পড়ি নি বাংলা মিডিয়ামে পড়েই আমরা সব বড়ো হয়েছি সবাই হ্যাঁ এখন সব মানে ইংলিশ মিডিয়ামকে পাত্তাই আরে বাংলা মিডিয়ামকে পাত্তাই দেয় না সব ইংলিশ মিডিয়াম কী হবে যে বাংলা ভাষা প্রদেশ লুপ্ত হয়ে যাবে মনে হচ্ছে হ্যাঁ তোমার তো তোমার ছেলেকে কোন স্কুলে পড়াও পড়াও বাংলা না ইংলিশ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিকই ভালো করছো গো মা মিডিয়াম বাংলা মিডিয়ামে মানুষরা কতো সব ভালো ভালো চাকরি পাচ্ছে কিন্তু এখন সবাই ইংলিশ মিডিয়াম কিছুই বুঝি না বাংলা মিডিয়াম একদম শেষ হয়ে যাচ্ছে তা যাই হোক হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ বাংলায় ররীন্দ্রনাথ ঠাকুর কতো ভালো ইয়ে ছিলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে এঁরা কতো ভালো ছিলো ব্রেনি ছিলো বাংলা মিডিয়ামে পড়েই তো বড়ো হলো আমরা পড়ে হ্যাঁ ইয়ে এখন দেখি ইংলিশে ইংলিশে যে কী সব মানে ভাবে বাংলা মিডিয়ামে পড়লে কি ইংলিশে ই করা যায় না কথা বলা যায় না ইংলিশ তো সাবজেক্ট থাকেই তাহলে তালে আমার আমার আমার দাদু মানে আমার মানে দাদু ঠাকুরদাদা এরা তো ইংলিশে কথা বলতো সুন্দর কিন্তু এরা তো বাংলা মিডিয়ামে পড়তো ঠিক আছে রাখি হ্যাঁ